আমার সামনে ঘটে যাওয়া মেন জিনিস হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট বাসের সঙ্গে লরি এই বাসের সঙ্গে লরি অ্যাক্সডেন্টে আমি দেখেছিলাম আমাদের এলাকায় একটা ড্রাইভার পুরু দুমড়ে মুচড়ে ঢুকে গিয়েছিলো তাকে কোনো রকম আমি বার করেছিলাম কীভাবে ট্রাক করবো ছবি তুলবো আমি তো একজন সোশ্যাল ম্যান আমার সময় থাকে না আমি চাই যে মানুষটাকে বাঁচানোর জন্য এবং এইটা আমি কোথায় পোস্ট করতে পারি না